হ্যালো আমি তনুশ্রী সেন বলছি হ্যাঁ বলছি আমার একটু অসুবিধার জন্য আমি ফোন করছিলাম আর কি আমার সমস্যা বলতে আমার দাঁতের সমস্যা না আগে কোনোদিনও দেখানো হয় নি এই ফার্স্ট টাইম অসুবিধা হচ্ছে খুবই এই রাত্রে প্রচুর যন্ত্রণা হচ্ছে আর দাঁত শিরশির করছে এ দাঁতে হচ্ছে এমনি পোকার মতন লাগছে আর কি খুব যন্ত্রণা হচ্ছে দাঁতে হ্যাঁ মাড়িতে দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে আচ্ছা আর এমনি কোনো টেস্ট আরে করতে হবে না কি ব্লাড টেস্ট আরে

প্রচুর মাড়িটা ফুলেছে আর খুব যন্ত্রণা হচ্ছে

আচ্ছা তা যার জন্যে কোনো কিছু নাম আরে লেখাতে হবে না কি হুম হুম হুম হুম আচ্ছা হুম যদি বেশি পেশেন্ট থাকে সেখানে যেয়ে নাম লেখালেও হবে তাই তো আচ্ছা ঠিক আছে না না আর কিছু সমস্যা নেই ওই দাঁতের নিয়েই একটু প্রবলেম ছিল আর কি ও দাঁতে কিছু মাজার জন্যে কিছু ব্যবহার করবো মানে ইউজ করবো টুথপেস্ট আর এ কিছু এখন সাময়িক কমার জন্য আর কি হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ